আমি একবার ঝাড়খন্ডে গিয়েছিলাম ওখানে হিন্দি কথা চলে হিন্দি ছাড়াও আরো গ্রামের দিকে ওখানে আরো একটা ভাষা চলে যেটা হিন্দির থেকে আর একটু অন্যরকম তো সেখানে গিয়ে আমি অনেক সমস্যার মধ্যে পড়েছিলাম আমি একটা কাজের জন্য গিয়েছিলাম সেখানে এবং সেখানে গিয়ে মানুষের ভাষাটাই আমি বুঝতে পারিনি তো ওর জন্য আমি অনেক সমস্যায় পড়েছিলাম আমি যে কাজের জন্য গিয়েছিলাম সেই কাজটাই আমার হয়নি তাছাড়া আমি ওখানে গিয়ে অনেকভাবে ফেসে যাই যোগাযোগ ব্যবস্থা বা ওখানকার রাস্তাঘাট খুব খারাপ ছিল এবং হটাৎ করে জোরে বৃষ্টি এসে গেছিলো যার জন্য আমি কোনো গাড়ি পাইনি এবং আমাকে ওখানে রাত কাটাতে হয়েছিলো এবং হটাৎ করে কার বাড়িতে থাকবো কি করবো এবং আমি তাদের সাথে তাদের ভাষায় কথাও বলতে পারছি না এই জন্য আমার খুব সমস্যা হয়েছিলো কিন্তু আমার সাথে যিনি ছিলেন তিনি ওদের ভাষা একটু একটু জানতেন তাই আমার কোনো অসুবিধা হয়নি আমি যে সমস্যার মধ্যে হয়তো পড়ার কথা ছিল সেটায় পড়িনি আমি তিনি তাদের সাথে কথা বলে আমার আমরা তাদের বাড়িতে ছিলাম এবং সকালবেলা হলে আমরা সেখান থেকে আবার বেরিয়ে যাই তো এটাই আমার একটা বড়ো সমস্যা হয়েছিলো